প্রত্যেকটা পুরুষ বাইরের কাজ করে সারাদিন বাইরের কাজকর্ম করে প্রত্যেক মেয়েরা বাড়িতে কাজকর্ম করে তো কিছু প্রত্যেক মানুষের মাথার ভিতরে অনেক রকম চিন্তা ভাবনা থাকে ফ্যামিলি নিয়ে সংসার বাচ্চা নিয়ে অনেক কিছুই বিজনেস নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা মাথার ভিতরে থাকে তো মাথায় যদি চিন্তা থাকে তাহলে মাথাব্যথার সমস্যা তো থাকবেই থাকবে তার সঙ্গে দেখবে আপনার ব্যবহারটা মেজাজটাও খিটখিটে হয়ে যাবে সবার সঙ্গে কথা বলার ধরনটা পালটে যাবে তখন আমি কী করি ছাদে চলে যাই ছাদে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়ি বা একটা চৌকি পাতা আছে তাতে শুয়ে পড়ি শুয়ে পড়ে আমি এক দুই তিন চার এরকম করে তারা গুনতে থাকি গুনতে গুনতে ওই যে গোনার ছলে তখন দেখি আমার টেনশনের কথাটাই আমি ভুলে যাই এবার গুনতে গুনতে তখন আমার দেখি বেশ ভালোই লাগে এবং আমি এরকম রেজাল্টও পেয়েছি যে সত্যিই আমি চিন্তা মুক্ত হতে পেরেছি মানে চিন্তার কথাটা মাথাতেই থাকে না ভালো লাগে তা সবাই আমি বলব যে যাদের মাথায় চিন্তা কাজ করে তারা কিন্তু এরকম আমার এই কাজটা করে দেখতে পারো বেশ ভালো লাগবে চিন্তাটাও দূর হবে মেজাজটাও ভালো হয়ে যাবে আর সবার সঙ্গে ভালো ব্যবহার কথাবার্তাগুলোও বলতে পারবে এটা আমার খুবই ভালো লাগে আমি আমি সবাইকে বলব যে আমি যে পদ্ধতিতে চিন্তা মুক্ত হই সবাই সেই পদ্ধতিটা করে দেখতে পারো ভালো লাগবে